বাড়িতে বাগান রক্ষণাবেক্ষণও করাটা অনেকটাই সস্তা হচ্ছে অনেকটাই সস্তা গাছ ফাছ বসানো সে কারণ সস্তা কেন বলা হচ্ছে যে সস্তা গাছ লাগাবো গাছ একটা গাছের চারা নিয়ে আনলাম চারা নিয়ে বাগানটাকে হালকা করে চারিদিক দিয়ে বাঁশ টাস দিয়ে ঘিরে দিলাম ঘিরে দেওয়ার পর মাটিটাকে ভালো করে রাসায়নিক সার ফার দিয়ে মাটিটাকে ভালো করে খাল করে হালকা করে চারাটা দিলাম চারাটা দেওয়ার র পর গাছটা যখন বেরোয় তখন আর অতোটা হয় না তাই জন্য সস্তা এর মধ্যে কোথাও কোনো খরচাও নেই তাই লোকে পুরো বাড়িতে বাগান বসানো রক্ষণাবেক্ষণ করাটা অনেকটা সস্তা হয়